ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতি একটু আলাদা কারণ পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায় বিট নিত্য গম্ভীরা নৃত্য ছো নৃত্য টুসু নৃত্য লাঠি নৃত্য বাউল নৃত্য পেন্টিং বাঙালি খাবার পোশাক উপজাতিদের শিল্প হস্ত্রশিল্প এক একটি জেলায় এক এক রকম যেমন টুসুু নৃত্য আদিবাসীদের যেমন দেখা যায় ঠিক তেমনিভাবে বাউল এক শ্রেণীর যাযাবর মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় ছো নাচ দেখা যায় পুরুলিয়া বা এই ধরনের এলাকাগুলিতে